বর্তমানে পুরুলিয়া শহরে এবং তথা পুরুলিয়া জেলাতে বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য বিভিন্ন রকম ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে যেমন ইসলাম সম্প্রদায়ের জন্যে মাদ্রাসা আছে তেমনি খ্রীষ্টান সম্প্রদায়ের জন্য তাদের গির্জা চার্চের মাধ্যমে তাদেরকে শিক্ষাপ্রদান করা হয়ে তথাপি হিন্দু সম্প্রদায়ের জন্য ভারতসেবা সংঘ রামকৃষ্ণ মিশন হিন্দু মহাসভা বিবেকানন্দ পীঠ এবং বৌদ্ধ ধর্মাবলীদের জন্য বৌদ্ধ মঠ হয়েছে বিভিন্ন ধর্মাবলীদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে এবং তাদের যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের মাধ্যমে তারা তাদের ছাত্রদেরকে তাদের ধর্ম সম্বন্ধে অবগত করেন এবং তাদেরকে তার ভবিষ্যতে দেশের উন্নতির স্বার্থে তাদেরকে কীভাবে গড়ে তোলা যায় সেই ব্যাপারেও তাদেরকে জানানো হয় এছাড়া বিভিন্ন রকম শারীরিক প্রশিক্ষণ দেওয়া তাদেরকে যোগব্যায়াম শেখানো তাদেরকে নিয়ে বিজ্ঞান যুক্তিভিত্তিক কোনোকিছু কাজকর্ম করানো তাছাড়াও গণিত বিদ্যার মাধ্যমে বিজ্ঞান ইতিহাস ভারতবর্ষে যে পুরনো ইতিহাস আছে তার সম্বন্ধেও তাদেরকে ধর্মীয় বিদ্যালয়ের মাধ্যমে তাদেরকে অবগত করানো হয়